কোথা থেকে বলছেন বলুন কী জন্যে ফোন করেছেন তো আসুন তো আসুন জামার পিসটা নিয়ে চলে আসুন আপনি যেরকম কাটাবেন সব রকমেরই আবার নতুন নতুন অনেক কায়দা আছে নতুন যেগুলো বেরিয়েছে হ্যাঁ নতুন এখানে এসব আমার দোকান থেকেই তৈরি করা হয় নতুন স্টাইলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ছবি পাঠাবেন আমি সেভ করে নেবো আপনি কোথা থেকে বলছেন তালদি স্টেশানের ডান সাইডে স্টেশানের ওপারে ডান সাইডে একটা বড় মুদি দোকান আছে দোতলায় ওই দোকানের ওপরের তলায়

হ্যাঁ একটু দামগুলো বেশি কারণ আমাদের এমনি যে এই যে কম দামি যেগুলো পিস না ওগুলো আমি রাখি না এক সপ্তাহ হবে না আট দশ দিন লেগে যাবে কারণ আমার হাতে অনেক জামা আছে হ্যাঁ ওই জন্য বলছি তার জন্য এক্সট্রা টাকা দিতে হবে তাহলে ঠিক আছে তাহলে আমারও কোনও সমস্যা হবে না দিয়ে দেবো ঠিক আছে আপনি স্টেশানের কাছে এসে কল করবেন আমি বলে দেবো আমি দুটো থেকে মানে সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে আবার দুটো থেকে ছটা পর্যন্ত সন্ধ্যা ঠিক আছে ভালো থাকবেন